আমি মোবাইল সম্পর্কে কি আর বলব মোবাইলের জন্য আমি নাজেহাল অবস্থায় হয়ে গেছি আমি দিনকেদিন এতো রিচার্জের দাম বাড়াচ্ছে যে রিচার্জ করতে করতে আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আর মোবাইল তো একবারে আমার দুচোখের বিষ এখন এই অনলাইন গেম বেরিয়ে আমি তো গেমে এতোটাই আগ্রহ হয়ে পড়েছি আমার গেম খেলে খেলে আমার পকেটের পয়সা নাই হয়ে গেছে পকেট কেন শুধু বলব ব্যাঙ্কের ব্যালেন্সও নাই হয়ে গেছে আর মোবাইল সম্বন্ধে আর মানে খারাপ মানে আর রিচার্জের দাম এতো বাড়াচ্ছে পার মান্থ পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে পাঁসশো টাকা করে রিচার্জ করা সম্ভব হচ্ছে না এই কারণে মোবাইলকে এবারে মনে হচ্ছে আমি ভেঙে ফেলে দিতে